আমাদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ কৃষিকাজ করেই জীবন নির্বাহ করা হয় কৃষিকাজের উপর নির্ভর করে আমাদের কিন্তু প্রত্যেকেরই সংসার চলে এবং কৃষিকাজকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বৈদ্যুতিক এখন অনেক কিছু জিনিসপত্র বেরিয়ে গেছে জল সেচের জন্য আমরা বৈদ্যুতিক জিনিসপত্র ব্যবহার করে থাকি এই ই যেমন শ্যালোর সাবমার্শেল টুয়েলভ ব্যবহার করে থাকি এবং মেশিন মেশিনটা সহজেই কুয়ো থেকে জল তোলা যায় যখন কিন্তু ইলেকট্রিক না থাকে বা ট্রানাসফর্মারে কোনও ক্ষতি হয় অনেকদিন হয়তো ইলেকট্রিক নেই তখন কিন্তু মেশিন মেশিনকে সহজে চালানো যায় সেটা কেরোসিন তেল বা ডিজেলের মাধ্যমে চলে কুয়ো থেকে কিন্তু সহজেই জল তোলা যায় এবং সেই জল দিয়ে সেচালয় করা যায় এছাড়াও এখন সৌর সোলার এসেছে সেই সৌর সোলারের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আমাদের কিন্তু জলসেচের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যখন ইলেকট্রিক থাকে না বা ইলেকট্রিক না থাকলেও থাকলেও আমরা কিন্তু সৌর সোলারের মাধ্যমে জল তুলে থাকি এবং সেই জলকে অনেকটা এরিয়াতে সংরক্ষণ করে রাখি এবং যখন প্রয়োজন পড়ে সেই প্রয়োজন সেখান থেকে নিয়ে আমরা মেটাই এবং বিদ্যুৎ চলে গেলে আলোর জন্য আমরা আগে লন্ঠন বা হ্যারিকেন ব্যবহার করতাম বা হ্যাজাক লাইট এখন কিন্তু সেইসব জিনিসগুলো প্রায় উঠেই গিয়েছে এখন আমাদের প্রত্যেকের বাড়িতে ইনভার্টার এসেছে ইনভার্টারের সাহায্যে আমরা কিন্তু ও সেটা থেকে আলো আলো পাই আলোর লাইন্স বা বিদ্যুৎ চলে গেলে আমরা কিন্তু সেটায় আলো পাই এবং এছাড়াও আমরা দিনের বেলা সূর্যের আলো থাকা অবস্থায় সৌর সোলারে চার্জ দিয়ে রাখি সৌর সোলার যেটা আমাদের যতক্ষণ বিদ্যুৎ থাকে ততক্ষণ কিন্তু সৌর সোলার কাজে লাগে না কিন্তু বিদ্যুৎ চলে গেলে আমরা সৌর সোলারের মাধ্যমে ই টিভি ফ্যান লাইট চালাতে পারি যেমন এখন ইনভার্টারের মাধ্যমেও চলে তেমন সৌর সোলারের মাধ্যমেও আমরা কিন্তু এইসব কাজগুলো করে থাকি